হ্যালো হ্যাঁ সর্বাণীদি বলছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার তোমার কথাই ভাবছিলাম যে এখনই তোমাকেও একবার ফোন করব তা হ্যাঁ তোমাকে যে বিষয়টা বলছি যে ওই অমিতের ব্যাপারটা যে অমিতের বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওর বাবা হ্যাঁ অমিতের বাবা বলছে যে অমিত একদমই পড়াশোনা করছে না ভালো করে অঙ্কগুলো করতে পারছে না এবার উনি বলছেন যে একটু ভালো করে অঙ্কগুলো একটু শিখিয়ে দিতে তা নইলে পরীক্ষায় তো পারবে না এবার ক মানে একটু আলাদা করেই বুঝি অনেক ছাত্রই তো বুঝতে পেরেছে কিন্তু ও বুঝতে পারছে না তাই বলছে যে একটু আলাদা করে ওকে টাইম দিন দিয়ে ওকে একটু অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দিন সে না হয় বুঝিয়ে দেবো কিন্তু ওকে তো পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে তবে তো বুঝতে পারবে ও না বাবাকে বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার এবার কী এবার কী ওদের গার্জে মানে গার্জেনকেও তো একটু ইয়ে করতে হবে যে না কীভাবে ভালো করে হ্যাঁ সেটাই তো এবার সেটাই সেটাই সেটা দেখতে হবে আমরা টিচাররা মিলে একটু আলোচনা করতে হবে যে কীভাবে ওকে একটু প্রোগ্রেস করা যায় কীভাবে উন্নতি করা যায় কারণ উনার সেটাই এতটা সেটাই সেটা

শোনো না হ্যাঁ হ্যালো বলছি আমার একটা ফোন আসছে হ্যাঁ আমি কাটছি কেটে আবার তোমাকে পরে করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা